প্রিন্ট মিডিয়া যেমন সংবাদপত্ত ম্যাগাজিন সংবাদপত্র কোনও দুর্ঘটনা ঘটলে কালকে হলে আজকে সেটা আমরা পড়তে পারি ম্যাগাজিনও কালকে হলে আজকে পড়তে পারি টিভিটা যখন পড়ছে সরাসরি আমরা দেখতে পাই টিভিটা আমার খুব ভালো লাগে কারণ টিভিতে সিরিলায়ও দেখি সিনেমাও দেখি খবর খবরও তো দেখি